আমি দু দিন আগে একটা জ্যাকেট কিনেছিলাম সেটি ব্যবহার করা মানে খুবই খারাপ মানে লেদারের জ্যাকেট সেই লেদারের জ্যাকেটটি ঠিকঠাক পাইনি সেই লেদারের চেনটি কাটা ছিল প্লাস লেদারের অনেক জায়গায় মানে লেদারের ব্যাগটি জ্যাকেটটির চেন ফেন কাটা ছিল ফলে আমার খুবই অসুবিধা হতে হয়েছে এবং শীতকালে এটা ব্যবহার আমার খুবই অসুবিধা হচ্ছিল এবং সেটা আমি ব্যাক করতে চাই